বিবাহের মতো বড়ো অনুষ্ঠানের সময় প্রচুর জল পরিমাণে জলের ব্যবস্থা করার জন্য আপনি কী করেন এর প্রশ্নের উত্তরে আমি বলছি বিবাহ একটা সামাজিক মেলবন্ধন সেখানে অসংখ্য অসংখ্য বলবো না ভালোই মানে আ আত্মীয় পরিজনদের নিমন্ত্রণ করা হয় সেখানে ভিড় হয় যথেষ্ট পরিমাণে আর জল লাগবে জল যেকোনো জিনিসই জলটা হচ্ছে আমাদের বর্তমান দিনে জলের অপর নাম ওই কারণেই জীবন রাখা হয়েছে জল ছাড়া আমরা বাঁচতে পারি না আর সেক্ষেত্রে খাওয়ার দাওয়ারের ব্যাপার আছে সে রান্না আর ব্যবস্থা কী করবেন কী করেন বলতে আমি বলে দিই ব্যবস্থা বলতে আমাদের সেক্ষেত্রে আমরা খুব বড়ো পাইপের ব্যবস্থা করতে পারি সে কোনোটা নলকূপ থেকে বা সাবমার্সিবেল চালিয়ে বা কোনো একটা কৃত্রিম উপায়ে আমরা সে লম্বা পাইপ মেলে সেই জলটা সরাসরি বিয়ে মণ্ডপের সামনাসামনি এনে সেখানে আমরা সরাসরি বড়ো পাত্রে লোড করবো দু তিনটাে পাত্রে যদি আমরা ধরে নিই বড়ো বড়ো পাত্রে যদি তিনশো লিটার কী হাজার লিটারে বড়ো বড়ো পাঁচশো লিটার এরকম যদি তিন চারটে পাত্র আমরা লোড করে রাখতে পারি তাহলে পানিয় জলটা যথেষ্ট পরিমাণে আমাদের ধরা থাকলো এবং বাকি সময়ে আমরা সব সময় নলকূপ বা সাবমার্সিবেল চালাবো না কারণ আমরা জল অপচয় করবো না কারণ জল অপচয় করলে সেটা আমাদের আমাদের পরিবেশের ক্ষতি তাই আমরা রান্নার কাজেও জল যথেষ্ট পরিমাণে ব্যবহার হয় তাই এক্ষেত্রে আমরা জলটা সবসময় কনজারভেশন করে রাখব তাতে আমাদেরই সুবিধা আর কি আর বিয়েবাড়িতে অসংখ্য লোকজন আসার পরে তাদের জলটা সাফিসিয়েন্ট হাত ধোয়ার জল লাগে খাওয়ার জল সমস্ত জলটা আমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে সেক্ষেত্রে